আমি একটি জায়গায় গিয়েছিলাম সেখানে যেতে গাড়ির ড্রাইভার আমাকে খুব সাহায্য করেছিল তাই তাকে আমি খুব ভালো ফিডব্যাক দিতে চাই তাই আমি তাকে যতটা তার টাকা পাওয়ার কথা ছিল তার থেকেও বেশি টাকা দিলাম আর এতে সে খুব খুশিও হয়েছিল